হ্যাঁ বলছি আপনারা কি ব্যানার তৈরি করেন বলছি আমার হচ্ছে হচ্ছে সামনেই তো দুর্গা পুজো আসছে তো সেই জন্য আমার কিছু ব্যানার লাগবে তো কিরকম কী কিরকম ব্যানারের উপর কেরকম কী খরচা এটটু বললে ভালো হতো এই ধরুন দশ বাই বারো ফুটের হচ্ছে কুড়িটা ব্যানার ও আচ্ছা তো ওটা একটু না একটু ভালো করে ছবি টবি দিয়ে একটু ডেকোরেট করে দেবেন ভালো করে আর একটু কালারফুল করবেন আমার লাগবে হচ্ছে এই প্রায় এক মাস পর আচ্ছা আপনার দোকান কি ওই ইজলগঞ্জেই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি হচ্ছে মানে কিরকম কী তাহলে দাম পড়বে একটু ভালো করে বললে ভালো হতো আর কি দেখুন না একসাথে তো আমরা অনেকগুলো করেই নিচ্ছি হ্যাঁ একসাথে তো অনেকগুলো একটু রেট যদি হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে